হ্যাঁ অবশ্যই বাংলা ভাষার সংরক্ষণ প্রচার অবশ্যই করা হচ্ছে আমাদের আমাদের যেহেতু আমাদের বিদ্যালয় স্কুল কলেজ প্রভৃতি জায়গায় ছোটবেলা থেকেই যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি আমাদের যে ফোক সং যেটা বলা হয় আদিবাসী নৃত্য বাংলা যে ভাষা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি তার উপর অবশ্যই জোরদারি করা হয় তাদের আর সেইখানেই আমাদের পাড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা ভাষাতেই হয় এবং ইদানীং এখন মেন্টালি যেটা হয়েছে বাংলা ভাষায় যে কোনো কর্মক্ষেত্রে যেমন আমাদের ইংলিশ বা হিন্দি চাপিয়ে দেওয়া যে ভাষাটা যেমন সব সব জায়গায় যেমন প্রযোজ্য হয়েছে তেমনি ঠিক এখন আমাদের বাংলাতেও কিন্তু বাংলা ভাষাটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে তো সব ঠিক তার বাংলা ভাষা যেমন প্রচারও চলছে তেমন সংরক্ষণও চলছে তা এবং আমাদের টিভি বলুন ফোন বলুন এই সব ক্ষেত্রেও কিন্তু বাংলা যে একটা ভাষা তার যে এই ল্যাঙ্গুয়েজ সিস্টেম তার যে পৃথিবীতে অনেকগুলো যে ভাষা রয়েছে ইংলিশ হিন্দি ফারসি তার মধ্যে বাংলা ভাষাও তার মধ্যে অন্তর্ভুক্ত সেই কারণে বাংলা ভাষাটাও কিন্তু তার মধ্যে সংরক্ষণ রয়েছে আপনি যেরকম ভাষায় তার মতো কথা বলতে চান তো সেরকমভাবেই তা রয়েছে এবং টিভিতেও কিন্তু বাংলা ভাষার প্রোগ্রাম আমাদের চলছে এবং আমাদের দেখানো হবে বাংলা ভাষার সংরক্ষণ বলতে গেলে অনেক আমাদের স্কুল কবিতার এবং অনেক আগের যে আমাদের বাংলা ভাষাতে তথ্য এবং আমাদের যে আদিকাল থেকে যে আমাদের আমাদের এই ভাষা এই বাংলা ভাষার যে এক মাধুর্য এবং ইতিহাস সেগুলোকে সংরক্ষিত করা সংরক্ষিত করা হয়েছে আমাদের ভারতীয় সংগ্রহশালায় তো বাংলা ভাষার পরিহার্য অপরিসীম